হ্যাঁ এই পেশায় আমরা জীবিকা নির্বাহ করি এই পেশাটাই আমাদের কাছে অনেক মূল্যবান এই পেশায় মাছ বাজার থেকে বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করে থাকি জনজীবন বা সংসার আমরা পরিচালনা করি এই পেশার ওপরে এই পেশা আমাদের জনজীবনের ওপর নির্ভর করে এই পেশাই একমাত্র আমাদের মূলধন তাই আমরা এই পেশাকে খুব খুব ভালোবাসি অনেক ভালোবেসে থাকি এই পেশা আমাদের কাছে অনেক বড় মহৎ